আমি পশুপালন ছাড়াও আরো আমি ব্যবসা করতে চাই যে একটা টেলার দোকান খুলতে চাই সেই টেলার দোকানে আমি আরো নানান ধরনের নতুন নতুন জিনিস জামা নতুন তৈরি করে আরো অনেক কিছু করে টেলার দোকানে ছোটখাটো ব্যবসা করতে চাই আর ডিম মাংস দুধ পশম ছাড়াও আরো আমি বিক্রি করতে চাই যে শাক সবজি আমি শাক সবজি চাষ করে নিয়ে সেগুলো বাজারে বিক্রি করলেও সেগুলোও লাভ আছে আমি ওই ডিম মাংস ছাড়াও শাক সবজি আরো অন্যান্য আনাজ চাষ সবজি চাষে পয়সা আছে সেই সবজি চাষ লাগালে আমি সেগুলি বিক্রি করতে পারব বাজারে নিয়ে গিয়ে সেগুলি বিক্রি করতে পারব সেগুলি আমার কাছে অনেক লোক কিনতেও পারবে আমি তার জন্য এইসব বিক্রি করে ব্যবসা করতে চাই যে বড় ওইসব বিক্রি করে আরো শাক সবজি চাষ করে আমি অনেক কিছু বিক্রি করতে পারি